ঝাড়গ্রাম জেলার জলবায়ু সম্পর্কে আর কি বলবো এখানকার জলবায়ু কোনো ঠিক নেই কখনো বৃষ্টি হয় কখনো হয় না এর ফলে মাঠে চাষিরা চাষ করতেও পায়ে না এর ফলে জনেক চাষিদের ক্ষতিগ্রস্ত হয় আর এখানে গরমের কথা আর কী বলবো অসহ্য গরম এখানে থাকা তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় ফলে বাড়িতে থাকাও যায় না শীতের কথা আর বলার কিছুই নাই এখানে প্রচন্ড শীত পড়ে আগুনের পাশে থাকলেও ঠান্ডা কমে না